হ্যাঁ বাইকিং সম্প্রদায় যে বলছেন এটা এই রাইডের সাথে এক রাইডের সাথে আমাদের দেখা হয়েছে যে আমরা যখন ট্রিপে গেছি অনেক দূরে দূরে তখন রাস্তায় রোডে এবং রাইডার এসেও অনেক দেখা হয়েছে এবং আমরা পাহাড়ি এলাকাতেও গেছি বন্ধুবান্ধব অনেক দূরে গেছি তখন রাইডারের সাথে দেখা হয়েছে কেন ওরা বেশি পাহাড়ি এলাকা তারপরে ন্যাশনাল হাইওয়ে এসব জায়গা থেকে ওদের সাথে আমার দেখা হওয়ার সম সম্ভাবনা বেশি থাকে এসব জায়গাতেই উপায় বেশি লোকাল তো রাইডারদের দেখা যায় না দূরেের দূরে দূরে গেলেই দেখা যায় রাইডারদের তবে আমি একা বাইক চালানো পছন্দ করি কেননা বাইক এমন একটা জিনিস এই বাইক চালানোর সময় নিজের প্রতি ভরসা রাখাটা খুব জরুরি নিজে যেটা কন্ট্রোল নিয়ে বাইক চালাবো আমি জানি আমার কতটা কন্ট্রোল আছে কোনখান থেকে আমি যেতে পারবো কোন জায়গায় ঢোকা যাবে কতটা স্পিড তোলা উচিত ওভারটেকের সময় কতটা দূরত্ব দেখে নেওয়া উচিত তারপর ওভারটেক করা উচিত অন্যের প্রতি ভরসাটা আমি চট করে করতে পারাই নি এই সব বিষয় নিয়ে যার কারণেই আমি একা বাইক চালো পছন্দ করি একা বাইক চালালে নিজের সেফটিটা বেশি সবথেকে কারোর বাইকের পিছনে বসে থাকা চেয়ে নিজের ড্রাইভ করাটা সবথেকে সুরক্ষার বিষয় নিজেকে কন্ট্রোল করে নিজে বুঝে শুনে বাইকটা চালানো যায়